তরুণদা বলছি কাল রাতে যে তোমাকে বললাম যে আমরা চার জন দীঘায় যাব তুমি বললে চার হাজার টাকা ভাড়া আমি হাজার টাকা ফোনপেতে অ্যাডভান্স করলাম তুমি বললে নটায় টাইম এখন নটা থেকে দশটা বাজতে চলেছে তুমি কোথায় আমরা অন্য গাড়ি ডেকে নিয়েছি তোমাকে আর আসতে হবে না আমাকে ফোনপেতে তুমি হাজার টাকা পাঠিয়ে দিন